আমার ইচ্ছা বাইকে করে ভারতের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো তার মধ্যে সবচেয়ে বড়ো একটা হচ্ছে লাদাখ বাইকে করে আমার লাদাখ যাওয়ার ইচ্ছা অনেকদিনের খুব শীঘ্রই আমার ইচ্ছা আমার বন্ধুদের সঙ্গে বাইকে করে লাদাখ যাব লাদাখের বাইকে করে যাওয়া খুবই ভালো লাগে এবং তার যে নানান রকম যে দৃশ্য সেটিও খুব সুন্দর তাছাড়া অন্যান্য জায়গা যেমন কলকাতা হাওড়া দার্জিলিং ইত্যাদি জায়গায় বাইকে করে গেলে খুবই মনোরঞ্জন পাওয়া যায় বন্ধুদের সঙ্গে বাইকে করে যে কোনো যে কোনো জায়গায় ঘোরা আমার খুবই পছন্দ